আমি একটি ভাড়ার গাড়ি বুক করতে চাই যেটি আমি নিজে চালাব আমি সপরিবারে আসানসোল থেকে শান্তিনিকেতন একটি ভ্রমণে যেতে চাই আগামীকাল আমার ভ্রমণটি শুরু হবে এবং এটি একটি তিনদিনের ভ্রমণ প্রতি কিমিতে মূল্য কত সেটি জানতে চাই